হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বলো বলো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ চিনতে পেরেছি ব বলো বলো হ্যাঁ এই আছি কী বলব বলো মানে তুমি এখন জানো না যেভাবে এই জলাভূমি টূমি ইয়ে হয়ে গিয়ে পরিমাণ এত কমে গিয়েছে মানে আমাদের আড়তের আমার আড়তে না এই পুরো টোটাল আড়তে যে পরিমাণ মাছ এসে পৌঁছায় আর তাতে এমনভাবে চাহিদা বেড়ে গিয়েছে যে আমরা মাঝখান থেকে যে যার কাছ থেকে আমরা তো আমরা ধরো একবারে যে লোকটা মাছ বিক্রি করে তার কাছ থেকে একদম নিয়ে কিনলাম কিনে আবার তোমাদেরকে আবার বিক্রি করি আমরা তো মাঝখানে শুধু বসে থাকি এবার এমন একটা পরিস্থিতি সেই পরিস্থিতিতে মানে চাহিদা এমন একটা জায়গায় চলে গিয়েছে যে মানে তারা যে দাম মোটামুটি আমি যে দাম দিয়ে শুরু করছি সেই দামে আর সে রাখতে পারছি না সেই দাম মানে আমাকেও কিনতে হচ্ছে খুব বেশি দামে এখন এই এই পরিস্থিতি এই এই সময় হয়তো তবে তুমি বলছ সে ঠিকই আছে এই বাজারে এই কদিন এই এই রকম একটু হচ্ছে তা দিন পনেরো তুমি একটু ওয়েট করো বা আমার মনে হয় একটু দাম দর একটু মনে হচ্ছে কমবে কারণ দিন পনেরো পরে ওই

না না শো না না শ্ না না শোনো শোনো এই তুমি আর দিন দশ পনেরোর মধ্যে মোটামুটি ওই আর একটু ওই ইয়ের দিক থেকে মাছ আসবে স সমুদ্রের দিক দিয়ে মাছ কিছু ঢুকবে এই মাছ ঢুকলে মোটামুটি এই মাছগুলো এখন সেই চাহিদাটা অল্প একটু কমবে আশা করছি তুমি মোটামুটি দিন পনেরোর ভিতর মাছের দাম ঠিকঠাক পাবে আর আমি দেখছি দেখি য যতটা কম টম করা যায় আমি তুমি এসো আমি রেট টেট সেইভাবে কম করে আমার একটু নয় লাভ একটু কম হবে আমি রেট টেট একটু কম করে রাখবখন ঠিক আছে ও চিন্তা নেই চিন্তা করতে হবে না আমি একটু না না না না আমি একটু দেখি আমি এদের বলেও দেবোখন এদেরকে ওই সেইভাবে রেটটা যতটা কম করে করা যায় সেইভাবে রেটটা আমি ফেলবখন দেখি ঠিক আছে ঠিক আছে রাখলাম হ্যাঁ হুম